যেহেতু আমার শখ ফটোগ্রাফি তো এইটি করতে আমার পরিবার আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছে তারা বলেছে যেহেতু তুই ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছিস এবং ওটা নিয়ে এগোতে চাস তো বাড়িতে বসে না থেকে ফটোগ্রাফির জন্য যেহেতু পড়েছিস তো ওটা নিয়ে কাজ শুরু কর ফটোগ্রাফি নিয়ে বলতে কোনো প্রাকৃতিক ফটোশ্যুট এছাড়াও যারা সিনেমা আর্টিস্ট সেক্ষেত্রেও আমি বাবা মা বলেছে বা বাড়িতেও হেল্প করেছে কি সহায়তা করেছে যে তুই ওখানে যা কি কোনোভাবে যোগাযোগ করে ওদের সাথে যুক্ত হো ফটোগ্রাফি যেহেতু শিখেছিস সেটার শখ পূরণ কর এবং সেটা নিয়ে আরো এগিয়ে যা এছাড়া বিয়েবাড়ি অন্নপ্রাশন বিভিন্ন ক্ষেত্রে আমি যাই ফটোশ্যুট করি এইভাবে আমি আমার শখ পূরণ করতে থাকি এবং আমার পরিবার এটি করতে আমাকে খুবই সহায়তা করেছে তারা আমাকে মানষিকভাবে সাপোর্ট করেছে এবং তারা আমাকে পড়াশোনার জন্য কোনো দিন আটকায় নি তারা বলেছে যে তুই ওটা নিয়েই যেহেতু পড়তে চাস ওটা নিয়ে পড় সব দিক থেকেই আমার পরিবার আমাকে এইভাবে সহায়তা করেছে ফটোগ্রাফির জন্য